অবশ্যই আমি মনে করি আমাদের বাংলা ভাষা এই অঞ্চলের অন্যান্য ভাষার বিকাশকে প্রভাবিত করেছে যেমন ধরুন কিছু বছর আগে কিছু মানুষজন আমাদের এই অঞ্চলে আসেন তাদের নিজস্ব ব্যবসা যেমন যেমন ধরুন কাপড় ব্যবসা মুদিখানা ব্যবসা কসমেটিক জিনিসের ব্যবসা তারা এই অঞ্চলে আসেন তাদের ব্যবসার জন্য এবং ধরুন আমাদের আমাদের এই অঞ্চলে আগে সেই জিনিসগুলো পাওয়া যেত না তাদের তাদের সেইগুলো সেই জিনিসগুলো এখানে ব্যবসার জন্য অনেক উপকার আমরা পেয়েছি যেমন ওনারা আমাদের বাংলা ভাষায় প্রভাবিত হয়েছেন যেমন আমাদের বাংলা ভাষা শিখেছেন তারা ব্যবসাটাকে ভালোভাবে চালানোর জন্য আমাদের বাংলা ভাষা শিখেছেন এবং আমরাও ভালোভাবে সেই দোকানে বেচার মানে ভালোভাবে জিনিসপত্র আমরাও কিনেছি